আমার কাছে যেটি রয়েছে সেটি একটি বৈদ্যুতিক যন্ত্র যার নাম ইস্ত্রি মেশিন এই মেশিনটি আমাদের নিত্যদিনের কাজে লাগে এই মেশিনের দ্বারা আমাদের পরিধান করা জামাকাপড়গুলি ইস্ত্রি করতে পারি আমাদের জামাকাপড় ধোয়ার ফলে রঙ উঠে যায় রঙ নষ্ট হয়ে যায় কিন্তু এই মেশিন দ্বারা যদি আমরা জামাকাপড়গুলিকে ইস্ত্রি করে নিই সেটি জামাকাপড়ের রঙ উঠেছে বলে বুঝতে দেয় না জামাকাপড়কে অনেক স্বচ্ছ এবং চকচকে রাখে এবং জামাকাপড়ের মধ্যে কোনো ভাঁজ দেখা যায় না আর এই বৈদ্যুতিক এটি একটি বৈদ্যুতিক যন্ত্র হলেও এটি অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে না এই মেশিনটির মূল্য খুবই কম এবং সর্বত্র প্রাপ্ত এই মেশিনটি আমাদের নিত্যদিনের প্রয়োজনে অনেক উপকারে লাগে